গান গাওয়ার জন্য প্রিয় ধারা হচ্ছে আধুনিক এবং নজরুলগীতি তার কারণ এই গানের মধ্যে দিয়ে যদি ঠিকঠাক চর্চা করা যায় ঠিকঠাক গানগুলোকে সেই ধারা মেনে চলা যায় তবে সঙ্গীতকে জানতে খুব সুবিধা হয় তার কারণ বাংলা গানে এতো কিছু আছে যে এই বাংলা ভাষার এই মাধ্যমকে দিয়ে সমস্ত পৃথিবীর গানকে আমরা দিক দেখাতে পারি নির্ণয় করতে পারি